ম্যাট্রেস আমাদের জীবনে আরামদায়ক হতে পারে কিন্তু সেটা আমাদের ব্যবহার করা একদমই উচিৎ নয় এটি আমাকে বলে আমার ডাক্তারবাবু হ্যাঁ এক সময় আমি কোমর ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হই অসহ্য কোমরে ব্যাথায় আমি রাতে ঘুমোতে পারতাম না শোয়া শোয়ার সময় যদিও একটু ভালো থাকতাম কিন্তু যখনই আমি সেই ম্যাট্রেসে শুয়ে উঠতাম তখনই আমার কোমর এতো ব্যথা করতো যে আমি উঠতেই পারতাম না পরবর্তীকালে যখন ডাক্তার দেখাই ডাক্তার সেই ম্যাট্রেস আমাকে চেঞ্জ করতে বলে এবং তখন আমি একটি অনলাইন থেকে ভালো ম্যাট্রেস কিনি যেটা এখন আমি ইউজ করছি কিন্তু আমার কোমরে ব্যথা তেমন আর নেই হ্যাঁ দামটি হয়তো আগেরটার থেকে তুলনামূলক বেশি কিন্তু আমার কোমরে ব্যথা এখন একদমই নেই যেটা পুরনো ম্যাট্রেসের দ্বারা আমি পেয়েছি